আমরা ইদানিং দেখতে পাচ্ছি বাংলা ভাষার ব্যবহার সময়ের সাথে সাথে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে চলেছে যেমন অন্যান্য ভাষা এবং সংস্কৃতির প্রভাবে আবার অঞ্চলভেদেও ভাষার পরিবর্তন দেখা যায় যেমন কিছু কিছু গ্রামাঞ্চলে নিজেদের ভাষা আবার কিছু কিছু শহরাঞ্চলে নিজেদের ভাষা যেমন গ্রামাঞ্চলের মানুষেরা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে তেমনি শহরাঞ্চলের মানুষেরা শুদ্ধ ভাষায় কথা বলে কলকাতায় পারিপার্শ্বিক এলাকায় আবার যেমন বাংলা ভাষা শুদ্ধ ভাবে ব্যবহার করা হয় তেমনি আমরা দেখতে পাই বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া পুরুলিয়ার গ্রামাঞ্চলে যেমন একেবারে কুড়মালি ভাষা ব্যবহার করা হয় বাংলা ভাষারও আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন কুড়মালি আবার বাঁকুড়াতে দেখা যায় মেদিনীপুরে মেদিনীপুরের ভাষা দেখা যায়